আমার লেখার প্রক্রিয়া কেমন এ বিষয়ে বলতে গেলে সর্বপ্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে আমার লেখার প্রক্রিয়া আমি ভালো বললেই তো আর ভালো হবে না সেটা জনগণ বিচার বিবেচনা করবে তাতে যদি মনে হয় যে হ্যাঁ আমার লেখা ভালো তাহলে ভালো যদি মনে হয় না আমার লেখা খারাপ তাহলে খারাপ পুরোপুরিটাই বিচার বিবেচনা করাটা পুরো জনগণের উপরে আর আপনি আমার লেখায় লেখার রূপরেখা বা খসড়া সংশোথনের সময় এটা মোটামুটি ধরে রাখুন আমার তিন থেকে চার বার এটা এখন সংশোধন করতে লাগে আমি প্রথম খসড়া মোটামুটি ধরুন হ্যাঁ এরকম তিন চারবারই লিখি আর আমার বৈধতা বলতে লেখার মধ্যে দেখুন প্রথম হচ্ছে বৈধতা বলতে আমার লেখার একটা যে সামাজিকতা বা মানসিকতা থাকে এতে মনুষ্য জাতির যে মানসিকতা বা মানবিক মানসিক যে ভাবধারা বা চিন্তাধারা এই চিন্তাধারা বা মানসিকতার ভাবধারাটাকে পরিবর্তন করাতে হবে এই বৈধতাটা খুবই দরকার কারণ মানুষের এখনকার বর্তমান সমাজে মানুষের যে মানসিকতা বা চিন্তাভাবনা এটা এতোটাই নিচে নেমে গেছে যা কল্পনা করা যায় না তো প্রথমেই এদের একটা মানুষকে সুস্থ সবলভাবে বাঁচতে গেলে বা এই সমাজটাকে সুন্দরভাবে চালাতে গেলে তো তার এই মানসিকতার পরিবর্তনটা খুব দরকার কারণ দিন দিন মানুষের মধ্যে অহংকারী ভাবধারা সব কিছু আমার আমার চিন্তাভাবনা এটা এসে গেছে দেখুন আমার বলে তো এ জগতে আমার বলে কিছু নেই আর সবেতে অহংকার এই অহংকার এই আমার আমার এই যে চিন্তাভাবনা এইগুলোর পরিবর্তন ঘটাতে হবে লেখার সময় আমি কারোর পরামর্শ নিই না যে লেখাটা আমি লিখি সেটা পুরোপুরি আমার চিন্তাভাবনা আমার মতাদর্শতা নিয়েই আমি লিখি আমি যে লেখাটা লিখি সেটা প্রথমেই আমি একটা বাস্তবকে নিয়ে একটা কল্পনার জাল বুনি সেই কল্পনার জালে আমি নানা ধরনের রঙ বেরঙের রঙ মিশিয়ে সেইটাকে আমি আমার বাস্তবিক রূপ দিয়ে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করি